একটা দেশের মূল সম্পদ হচ্ছে সেই দেশের মানব সম্পদ যে দেশের মানব সম্পদ উন্নত এবং স্বাস্থ্যকর সেই দেশ অনেক এগিয়ে আছে যেমন চীনের জনসংখ্যা অনেক বেশি কিন্তু চীন অনেক এগিয়ে আছে চীনের জনসংখ্যা বেশি হওয়ার সাথে সাথে চীনের স্বাস্থ্য শ্রমজীবী মানুষের সংখ্যাও বেশি ফলে শ্রম একটা সম্পদ

ঠিক তেমনভাবে শ্রম কে বাড়াতে গেলে পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখতে হবে এবং তার জন্য করে প্রতিটি দেশের শিশুদের নবজাতক শিশুদের বিশেষ সুরক্ষা দিতে হবে কারণ আজকের যে নবজাতক শিশু কাল সে যুবক এবং দেশের দায়িত্ব গ্রহণ করবে দেশ পাহড়ায় যেসব সেনাবাহিনীর যুবক রয়েছে তারাও এক সময় নবজাতক ছিল নজরুল ইসলাম বলেছিল ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সুতরাং আমাদের নবজাতক শিশুদের ভালো সুরক্ষা দিতে হবে পৃথিবীর অনেক অনুন্নত দেশ রয়েছে যেখানে অনুন্নত পরিবেশের জন্য নবজাতক শিশু মৃত্যুর হার বেশি কিন্তু আমাদের ভারতবর্ষে তেমন না বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে নবজাতক শিশুদের বিশেষ খেয়াল রাখা হয় এখানে পশ্চিমবঙ্গে নবজাতক শিশুদের জন্য তাদের যাতে সুরক্ষা দেওয়া যায় সেজন্য করে আর শুরুতে গর্ভবতী মায়েদের মাতৃ সুরক্ষা কার্ড করানো হয় ফলে যখন তাদের গর্ভাবস্থা এসে যায় তাদের পুষ্টিকর খাওয়ার দেওয়া হয় সরকার থেকে তাদের যখন ডেলিভারি হওয়ার সময় হয় তখন হাসপাতালে ফোন করলে হাসপাতাল থেকে মাতৃযান পাঠিয়ে দেয় এবং আসা দিদিমণিরা সেই মাতৃযানে গর্ভবতী মহিলাটাকে নিয়ে যায় হাসপাতালে এবং হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে ভালো চিকিৎসা হয় সাথে নবজাতক শিশু যাতে সুস্থ থাকে সেজন্য করে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে রাখা হয় এবং শিশুর জন্মের ছয় থেকে সাত দিন পর্যন্ত হাসপাতালে খুব ভালোভাবে সেবা করা হয় এবং শিশু পুরোপুরি সুস্থ হলে হাসপাতাল থেকে আবার ওই মাতৃযানে করে বাড়িতে পাঠিয়ে দেয় বাড়িতে পাঠানোর পরে হাসপাতালে একটা কার্ড করানো হয় যেখানে শিশুর বাড়িতে আসার পরে ওই অ্যাকাউন্টে টাকা পাঠায় সরকার থেকে সরকার টাকা পাঠায় যাতে করে শিশুটি ভালোভাবে পরিচর্যা করতে পারে ওই ফ্যামিলি তারপর শিশুটির ছয় বছর বয়স পর্যন্ত সরকারিভাবে নানান সুযোগ সুবিধা দেয় ডিম দেয় খিচুড়ি দেয় শিশুর মায়ের ও প্রোটিন জাতীয় খাবার সরকারিভাবে দেওয়া হয়